আমি আমার শারীরিক ও মানসিক দিকে খুব সচেতন কারণ শারীরিক সমস্যা যদি থাকে মানসিক সমস্যার সমাধান হবে না কারণ শারীরিক সমস্যা থাকলে যদি থাকে তাহলে মনকে কি আমরা ভালো রাখতে পারি মনকেও ভালো রাখতে হবে শরীরকেও ভালো রাখতে হবে তবেই মন খুব ভালো থাকবে এখানে যারা মানসিকভাবে সমস্যায় আছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা আছে সে চিকিৎসার ব্যবস্থা হলো যেমন সামনা সামনি স্বাস্থ্যকেন্দ্র আছে প্লাস বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুরা রোগ চিকিৎসা করতে আসেন চেম্বার করেন ওইখানে যদি কিছুদিন চেপে ওষুধ খাওয়ানো যায় তখন মানসিক রোগীরা খুব ভালো হয়ে যায় কারণ মনকে তো ভালো রাখতে হবে মনোবিজ্ঞান বিষন্নতা উদ্বেগ এইসব কিছু নিয়েই মন থাকে উদ্বেগও চলবে না বিষণ্ণতাও চলবে না একদম যে বেশি ঝিমিয়ে যাচ্ছে সেই সব রোগীদেরও ট্রিটমেন্ট করতে